লিঙ্গ সমতা এবং খেলাধূলায় সকল মানুষকে সমানভাবে অন্তর্ভুক্ত করার বিষয়টি মোকাবিলার জন্য আমার অঞ্চলে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে আমার অঞ্চলে প্রতি বছর ক্রিকেট খেলা হয় যেখানে পুরুষ মহিলা উভয়ে অংশগ্রহণ করতে পারে এবং মহিলারা এ ব্যাপারে খুবই এগিয়ে রয়েছে আমাদের অঞ্চলের স্কুলে কলেজে মহিলাদের জন্য খেলাধুলার বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিবছর অনুষ্ঠান হয় যেখানে মহিলারা সবচেয়ে এগিয়ে রয়েছে তাছাড়াও বৃদ্ধ মহিলা পুরুষ তাদের জন্যেও আমাদের অঞ্চলে বিশেষ খেলার ব্যবস্থা করা হয়েছে যেখানে ফুটবল ক্রিকেট কাবাডি বিভিন্ন রকমের খেলা হয় যেখানে আমাদের অঞ্চলের বৃদ্ধ পুরুষ এবং মহিলারা অংশগ্রহণ করে